সেলাই করতে তো স্কুল থেকে দিদিরা শিখেছিলো তারপর দিদিরাও শেখায় মারা ঠাকুমারা ঘরে বাড়িতেও বলে বলে দেয় এইভাবে কর আসন সেলাই কর আসন সেলাই করতে চ সূচ আর উল লাগে উ উল বা সুতো দিয়ে করলেও হয় প ওইগুলো আসন সেলাই করতে আবার মাফলার সেলাই করাও শিখেছি মাফলার সেলাই করতে উল চাই আর উল কাঁটা কাঁটা চাই ওই দিয়ে মাফলার করা যায় আবার গেঞ্জি বুনতেও জানি গেঞ্জি বুনতে আবার কুরুশ কাঠি চাই আর সুতো চাই মোটা সুতো পাওয়া যায় ওই কুরুশ কাঠি দিয়ে গেঞ্জি বোনা যায় তারপরে আর এখন তো কাঁথা সেলাই ইয়ে হয় বয়স হয়ে গেছে ঘরে বাড়িতে বসে কাপড়গুলো জুড়ে জুড়ে দুটো তিনটে কাপড় জুড়ে একসাথে করেই আর সুতো দিয়ে সূচ দিয়ে চার পাঁচটা সুতো সুচ দিয়ে কাঁথা সেলাই করি কখনো সকালে করছি কখনো বিকালে করছি যখনই সময় পাই একটু বসে করি সব সময় করলে তো আবার ঘাড় যন্ত্রণা হয় চোখের সমস্যা হয় ওই জন্য এখন সেরম আর সেলাই করি না অল্প সেলাই করি বাড়ির কাজ সেরে নিয়ে সেলাইগুলো করি